প্রথমত ভারতের বিভিন্ন ধরনের খাবার রয়েছে জনপ্রিয় খাবারগুলি হলো হায়দ্রাবাদের বিরিয়ানি নামকরা বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার আছে যেমন রাতের রাতের খাওয়ার ইয়ে এগ রোল চাউমিন মোমো বিভিন্ন ধরনের খাবার রয়েছে এইসব খাওয়ার খাওয়া হয় এবং বিরিয়ানি খাওয়াও হয় সবজি ভাতও খাওয়া হয় সব ধরনের খাবার ভারতে পাওয়া যায় এইসব খাবার খুব মানুষের জনপ্রিয় এবং বাড়িতে বিভিন্ন ধরনের খাওয়ার রয়েছে যেমন আলুর দম বিভিন্ন ধরনের ডাল আলু দিয়ে ডাল সবজি দিয়ে ডাল তারপরে বাদাম দিয়ে আলুর দম এইসব ধরনের খাবার এবং মাংসতে মীট মশলা ধরনের একটি মীট মীট মশলা আছে সেই মীট মশলা দিয়ে খায় খেলে মাংসটায় আমার খুব সুস্বাদও লাগে এইসব খাবার মানুষের খুব ভালো লাগে আর মানুষে ভারতের বিভিন্ন অনেক রকম খাবার আছে যেমন পিৎজা বার্গার বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেইসব খাবার মানুষের জনপ্রিয় হয়ে ওঠে যে বিভিন্ন রেস্ট্যুরেন্টে খা রেস্ট্যুরেন্ট খাবার এইসব খাবার মানুষের বিভিন্ন পছন্দ হয় এবং মানুষ সেখান থেকে গিয়ে কিনে আয়ে এখন ফের অনলাইনও এসছে জমেটো বিভিন্ন ধরনের অ্যাপ থেকে খাবার পরিবহন করা হয় এইসবে মানুষের খাটনিও হয় না তাতে তাদের সুবিধাও হয় এবং তারা ভালোভাবে খেতে পারে এইসব তারা তৈরি করে আনতেও পারে যেমন চাউমিন এগ রোল মোমো এরা সব খেতেও পারে বা তৈরি করে আনেও বাড়িতে আনা যায় এনে পরিবারের সঙ্গে খাওয়াও যায়